হ্যাঁ বলছি বলুন

আচ্ছা আচ্ছা আমি তো এগারোটা থানার মধ্যে প্রায় ছয়টা থানার ওপর সার্ভে করে নিয়েছি এবং তার ওপর তো একটা রিপোর্ট বানিয়েছি তো ওটা আপনাকে আমি বাকি থানাগুলো আমি বানিয়ে নেব আর চার পাঁচ দিনের মধ্যেই বানিয়ে নেব আচ্ছা আমি আমি মানে যে আপডেটগুলো নিয়েছিলাম তার থেকে তো দেখছি স্কুলগুলো অনেকটাই উন্নত হয়েছে ধরুন আপনি হয়েছে ময়না ভগবানপুর এগরা কাঁথি তমলুক ধরে যতগুলো রয়েছে স্কুলগুলো অনেকটাই উন্নত হয়েছে তাই আমার মনে হচ্ছে রিপোর্ট আরও কিছু রিপোর্টে নতুন কিছু আপডেট আনা দরকার তো আমি যখন রিপোর্ট বানিয়েছি তখন স্কুলগুলো অনেক উন্নত ছিল এখন আচ্ছা ব্যাপারেও বলছি তো এখানকার স্কুলগুলো প্রায় প্রত্যেকটা মানে আগে কী ছিলো খেলার মাঠ অনেক স্কুলেই খেলার মাঠ ছিলো না এবং কিছু কিছু স্কুলে তো মিড ডে মিলও ঠিকঠাক ঠিকঠাক দেওয়া হতো না এখন দেখছি মোটা অবস্থা ঠিকই লাগছে এবং সব কিছুই দেওয়া হচ্ছে ঠিকঠাক সময়ে হ্যাঁ এখন সব পজিটিভ দিক হচ্ছে ছেলেরা এখন স্কুলে আসতে উদ্বুদ্ধ হচ্ছে আগে স্কুলে তো ছেলে মেয়ে দেখাই যেত না শুধু শিক্ষকরা আসতেন তারাও কখনও কখনও আসতেন না স্কুল প্রায় বন্ধের মতো থাকত এখন আমার রিপোর্ট বলছে এদিকে তো মানে অনেকটাই উন্নত হয়েছে স্কুলগুলো মিড ডে মিল এবং বই দেওয়া হচ্ছে হ্যাঁ খেলাধুলো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান যেরকম হয় স্কুলে প্রত্যেকটা স্কুলেই হচ্ছে দেখছি এবং বাচ্চারাও নতুন করে উদ্বুদ্ধ হচ্ছে স্কুলে আসার জন্য ওদেরকে মিড ডে মিল দেওয়া হচ্ছে সময় মতো পোশাক দেওয়া হচ্ছে পুজোর সময় এবং স্কুল থেকে খেলার মাঠ বা শৌচাগার এবং ওদের খাওয়ার জায়গা সবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং প্রত্যেকটা স্কুলে হ্যাঁ প্রত্যেকটা স্কুলে পাঁচিল বানানো হয়েছে কিছু কিছু স্কুলে বানানোর কাজ এখনও হচ্ছে তো এই জিনিসগুলো দেখছি মানে অনেকটাই দ্রুত হচ্ছে ছটা থানার উপর সার্ভে হয়েছে আর পাঁচটা থানার ওপর সার্ভে বাকি আছে ওটা আমি আপনাকে এক সপ্তাহের মধ্যেই আমি পুরো রিপোর্ট সাবমিট করে দেবো অসুবিধে নেই আমি একটু আপনার শেষ ডেট কবে একটু বলতে পারবেন মানে কত দিনের মধ্যে দিলে হয় আমি তাহলে সেরকম করে কাজ করব ঠিক আছে আমি চার দিনের মধ্যেই আপনাকে দিয়ে দিচ্ছি বাকি এই পাঁচটা থানার ওপর আমার সার্ভেটা একটু জলদি করে নেব আর এই এই সার্ভেগুলোর উপর আমি যদি কিছু অ্যাড করা যায় কিছু আপডেট করা যায় আমি দেখে আমি আবার আপনাকে ফাইনাল জমা দিচ্ছি চার দিন পর ঠিক আছে